আমি আসানসোল থেকে বাসে করে শিলিগুড়ি যাচ্ছিলাম ঢুক যখন বাসে আমি ঢুকি তখনই আমার চালকের আসন নজরে পড়ে এবং চালকের আসনটা দেখে আমার একটু অস্বাস্থ্যকর মনে হয়েছিল যে মনে হচ্ছিল এতটা রাস্তা তিনি নিয়ে যাবেন এইভাবে এই জায়গাটার মধ্যে থেকে বসে উনি কিভাবে উনি নিয়ে যাবেন বাকি আমরা যেখানে বসেছিলাম আমাদের বড় বড় জানলা ছিল সেইখানে হাওয়া বাতাস খুব সুন্দর খেলছিল এবং আমাদের ব্যাগপত্র মাথার ওপরে যে ক্যারিয়ার ছিল যেখানে সেখানে খুব সুন্দরভাবে আমরা রাখতে পেরেছিলাম আমার অভিজ্ঞতাতে আমি এইটুকুই শুধু জানাতে চাই